হ্যাঁ আমি আমার মোবাইলে ঘটনাচক্র পড়ি এবং আমি স্টার জলসা চ্যানেলে সাবস্ক্রাইব করেছি অনেক সিরিয়ালও দেখি অনেক ঘটনাও দেখি দেখে আমি অবাক হয়ে যাই সিরিয়াল বেশি দেখি দেখে আমার মনে হয় যে খুব আনন্দও লাগে অনেক সিরিয়াল দেখি দেখে আমার আনন্দটা খুবই বেশি হয় এবং অনেক সময় আবার দেখি কোনও কিছু ক্রাইম ডায়েরি তখন দেখে আমার আবার দুঃখিত হই